পশু পণ্য প্রক্রিয়াদের কিছু সাধারণ পদ্ধতি এবং চূড়ান্ত পশু গুণমান প্রভাবিত করে বলতে আপনি যখন প্রথমত পশু আর কি কেনেন মনে করুন মুরগি ধরুন তা কিনে নিয়ে আসেন বাজার থেকে তো প্রভাবিত করে বলতে আপনি চূড়ান্ত পণ্যের গুণমান যদি একটি ধরুন বা পশু হয় তো আপনি তাকে প্রথমত বাড়িতে নিয়ে আসেন এবং তাকে জবাই করেন তো জবাই করে করেন আবার অনেকে কষাইখানা থেকে আর কি জবাই করে নিয়ে আসেন আর কি এরকমই তো একটি পশু কেনার উপর উপার্জন সম্পূর্ণ প্রক্রিয়া বলতে আপনি পশুটা কোথা থেকে কিনে নিয়ে এসেছেন কী কারণে কিনে নিয়ে এসেছেন এবং কেন কিনে নিয়ে এসেছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো পশু জবাই করতে হলে আপনি একটা এক্সপিরি মানে একটি অভিজ্ঞতা দরকার তো আপনি অভিজ্ঞতা উপার্জন সবই আর কি প্রক্রিয়ার উপর নির্ভর করে তো এই ধরনের আর কি প্রক্রিয়া নির্ভর করে